পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ঘাটতি দেখা দিলে বা অপর্যাপ্ত প্রশিক্ষণ দেখা দিলে শিক্ষকের নিয়োগ বৃদ্ধি করা হয় স্থানীয় ভাষায় শিক্ষাদানের ব্যবহার করা হয় অর্থাৎ মাতৃভাষায় শিক্ষাদান করা হয় ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হয় এছাড়াও ক্লাসরুমে সঠিক শিক্ষার পরিবেশ তৈরি করা হয় শিক্ষার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়